মাছ ধরার সফল ভ্রমণের জন্য যা দরকার হয় তা হলো আমি বেশি তো জানি না যতটুকু জানি ততটুকুই বলছি যা দরকার হয় যেমন মাছের খাবার নৌকো জাল ইত্যাদি অনেক কিছু আমরা একবার মাছ ধরতে গিয়েছিলাম তা সেখানে অনেক সব বন্ধুরা মিলে আমরা মাছ ধরতে গিয়েছিলাম তার মাছ ধরতে অনেক মজা আছে অনেক মাছ হয় নদীতে অনেক ধরনের মাছ বড়ো মাছ এতে আমার উৎসাহিত মানে মাছ ধরার একটা ছোট অনেক সময়ে অনেক মাছ উঠছে ছোটো বড়ো অনেক ধরনের মাছ উঠছে নদীর মাছ আর মাছ ধরার সময় আমরা তো কোনো গান করিনি তাই সেই আমার আমি তো গান করিনি তা আমার বন্ধুবান্ধবরা গান করেতে তাই সে সব গান আমার মানে মনে নেই সব আর কি তা আমি আর সেই গানটা আর কি বলতে পারলাম না হ মাছ ধরা নিয়ে আমার এইটুকুই অভিজ্ঞতা